পূর্ব মেদিনীপুর জেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা এই জেলাটি তার সমৃদ্ধ কৃষি এবং জল সম্পদের জন্য পরিচিত এই জলো জেলার জলবায়ু সাধারণত গ্রীষ্ম মণ্ডলীয় মৌসুমি এবং এই জেলাতে যে ঋতুগুলি সব থেকে বেশি দেখা যায় সেটি হলো গ্রীষ্মকাল বর্ষাকাল এবং শীতকাল পূর্ব মেদিনীপুর জেলা বসবাসকারী মানুষের দৈনন্দিন জীবনের ঋতুগুলি দ্বারা প্রবাহিত হয় পূর্ব মেদিনীপুর জেলায় মানুষ গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে কষ্ট পায় এই সময় মানুষ সাধারণত সকাল এবং সন্ধ্যা ছাড়া ঘরের বাইরে খুব একটা বের হয় না মানুষ হালকা এবং আরামদায়ক পোশাক পরে এবং মানুষ প্রচুর পরিমাণে তরল জাতীয় জিনিস পান করে এবং সারা দিন ঠান্ডা জল এবং পাখার তলায় থাকতেই বেশিক্ষণ পছন্দ করে বর্ষাকাল থেকে বাঁচার জন্য এই সময় মানুষ ছাতা রেনকোট আরও ইত্যাদি বৃষ্টির সরঞ্জাম ব্যবহার করে এবং মানুষ নদী এবং অন্যান্য জলাশয়গুলি থেকে সাঁতার কাটা এড়িয়ে চলে শীতকালে মানুষ শীত থেকে বাঁচার জন্য চেষ্টা করে এলাকার মানুষজন এই সময় এই এলাকার মানুষ গরম কাপড় চোপড় পরে এবং গরম পানীয় পান করে এবং রাতে ঘুমোতে লেপ আরও ইত্যাদি শীতের জিনিস লেপ ব্ল্যাঙ্কেট এই সব ব্যবহার করে থাকে এই সময় মানুষ বেশীরভাগটাই বেড়াতে যায় এবং বনভোজন এবং আরও ইত্যাদি কার্যকলাপ উপভোগ করে ঋতুগুলি পূর্ব মেদিনীপুর জেলায় খাদ্যের উপরও প্রভাব ফেলে যেমন সীতাভোগ মিহিদানা শুক্ত আমের শরবত ইত্যাদি শুক্ত শুক্ত একটি বাঙালিদের জনপ্রিয় খাবার যা সাধারণত গ্রীষ্মকালেই খাওয়া হয়ে থাকে এর পদ্যে সাধারণত আলু মটরশুঁটি দাল এবং আরও অন্যান্য সবজি দিয়ে বানানো হয় এবং ট্যাংড়া মাছের ঝোলও পূর্ব মেদিনীপুরের লোকের একটি জনপ্রিয় খাবার এই জনপ্রিয় বাঙালি পদ যা সাধারণত পূর্ব মেদনীপুরের মানুষজন শীতকালেই খেয়ে থাকে এই পদটি খেতে খুব ভালোও লাগে এবং আম পোড়ার শরবত এটি সাধারণত পূর্ব মেদিনীপুরের মানুষজন গ্রীষ্মকালে খেয়ে থাকে ঠান্ডা জলের সাথে আম দিয়ে গুলে এটি খেয়ে থাকে কারণ এটি গ্রীষ্মকালে পেটকে ঠান্ডা রাখে এইভাবে ঋতুগুলি পূর্ব মেদিনীপুর জেলার বসবাসকারী মানুষদের দৈনন্দিন জীবনকে বিভিন্ন উপায়ে প্রভাবিত করে